ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ে ও যোগাযোগে বাংলা ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা আমরা বাংলা ভাষাই কথা বলতে ভালোবাসি বাংলা ভাষা আমরা ভালোভাবেই জানি বাংলা ভাষায় আমরা গল্প করি বাংলা ভাষায় আমরা গান করি এমনকি বাংলা ভাষা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকেও বজায় রাখতে সাহায্য করেছে বিভিন্ন অঞ্চলের মানুষদের সঙ্গে যখন আমরা প্রথমবার কথা বলি তখন আমরা বাংলা ভাষাতেই বেশিরভাগ কথা বলতে ভালোবাসি এবং এমনকি তারা বাংলা ভাষাতেও কথায় বোঝেন এছাড়াও বিভিন্ন জায়গায় যখন যোগাযোগ করি কোনো একটা অফিশিয়াল ব্যাপারে যখন আমরা কোনো খোঁজ খবর নিই এছাড়াও যখন আমরা কোনো খবর দেখি বা ক্রীড়া ও বিনোদনের জায়গাতেও আমরা বেশিরভাগই বাংলা ভাষাতেই কথা বলতে বা বাংলা ভাষাতেই শুনতেই পছন্দ করি বাংলা ভাষা আমাদের খুব সোজা লাগে এমনকি বিভিন্ন রাজনৈতিক বা আনুষ্ঠানিক যেমন কি দুর্গোপুজো লক্ষ্মীপুজো এই সমস্ত যখন অনুষ্ঠানগুলি যখন আয়োজিত হয় তখন যে সমস্ত সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতাগুলি আয়োজিত হয় সেই সমস্ত জিনিসগুলোও বাংলা ভাষাতেই আমরা বলতে বা করতে ভালোবাসি এ এই ভাবেই ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক ও যোগাযোগে বিনিময়ে বাংলা ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে